পোল্ট্রী পালনকারীরা এখন খুব অল্প জায়গাতেই নিজেদের পোল্ট্রী পাখি পশুরা তারা প্রক্রিয়াকরণ করছে কিন্তু এটা তাদের পোল্ট্রীদের পক্ষে খুবই অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হচ্ছে কারণ দেখুন পোলটিরা যদি খুব কম জায়গায় থাকে একটা পোল্ট্রী পাখিরা যদি একটা সংক্রমণ তৈরি হয় সেটা দশটা দশটা থেকে কুড়িটা কুড়িটার থেকে আপনার পঞ্চাশটা একশোটা এইভাবে সংক্রমণটা গোটা পোল্ট্রী ফার্মে ছড়িয়ে যায় যেটা পোল্ট্রী ফার্মকারীরা আপনার পোলটিদের পক্ষেও অস্বাস্থ্যকর এবং তাদের আপনার জীবনের তাদের পোল্ট্রীদের পালনের পক্ষেও নিরাপদ নয় সেই জন্য পোল্ট্রী ফার্মকারীদের প্রথমত হচ্ছে একটা বড়ো জায়গা পর্যাপ্ত স্থান যেটা হচ্ছে সব থেকে বড়ো জায়গায় করতে হবে যেখানে তারা আলাদা আলাদাভাবে বিচরণ করতে পারে থাকতে পারে বায়ু চলাচল তো অবশ্যই থাকতে হয় যাতে তারা স্বাস্থ্যকর পরিবেশ তাদের দিতে হবে যে তারা বড়ো হয়ে উঠতে পারে এবং যারা পোল্ট্রী পালনকারীরা থাকছেন তাদেরও কিছু যারা অর্থ উপার্জন কিংবা তারাও এই পোল্ট্রীটা যেন তাদের ভালোভাবে তাদের স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করলেই তাদের মার্কেটে বাজারে এই পোল্ট্রীগুলোকে তারা দিতে পারবে পোল্ট্রীরা এখন হচ্ছে মেন হচ্ছে যে ভালো জায়গা তাদের স্বাস্থ্যকর পরিবেশ বায়ু চলাচল এগুলোর দিকে অবশ্যই নজর দিতে হবে তারা ভালোভাবে বেড়ে ওঠে সেই সব